নয় লাখ সাতাশ হাজার পাঁচশো তিরিশ সাত হাজার নয়শো নিরানব্বই একুশ হাজার দুশো পঁচানব্বই সাত লাখ পাঁচ হাজার দুশো সাত চুয়াল্লিশ হাজার সাতশো পঁচিশ